পেট্রোলের দাম বৃদ্ধি হওয়ায় আমরা সাধারণ ছেলেরা যারা

নিয়ে কোথাও দূরে কোথাও যেতে গলে যে খরচের ব্যাপার সেই জায়গাটা একটা বড়ো সমস্যার জায়গা তৈরি হয়ে গেছে আশি টাকা লিটার যখন ছিল যেটা এখন এখনকার বাজারে একশো পাঁচ টাকা মানে অনেকটাই বেশি আমাদের কাছে কোথাও যেতে গেলে যেটা এক লিটার পেট্রোলের জায়গায় মানে আশি টাকা লিটার সেটা অনেকটা টাকা এখন লাগছে সাথে এক্সট্রা একটা টাকা তো এই একটা দিক আর কাজ বাজ যা আছে যে কাজ যাবো সেটা তো এখন বেশিরভাগ বাইকটাই ব্যবহার করা হয় কম বেশি বাইক এক রকম মানে খুবই সাথী তো দাম বাড়ায় একটি তো ক্ষতি হয়েছে আমাদের দিকটা আর জ্বালানি ব্যবহার অতিরিক্ত জ্বালানি ব্যবহার হ্যাঁ এদিকটাও দেখতে হবে কারণ পশু পাখীর মানুষের রাস্তাঘাটে যে অনেক আছে ধোঁয়া ধোঁয়া তৈরি হওয়া ধোঁয়ার থেকে কাশি অসুস্থ মানুষ তো জ্বালানির থেকে এগুলো সৃষ্টি হচ্ছে

ছোটো ছোটো বাচ্চা রাস্তায় আমাদের এই এই যে রাস্তাঘাটে অতিরিক্ত বাইক যেমন চলছে অন্য মানে জ্বালানি দিয়ে যে গাড়িগুলো যে ইঞ্জিনগুলো চলছে তার একটা প্রভাবে মানে পরিবেশের উপরে বিরাট একটা ক্ষতির দিক চলে আসছে